হ্যাঁ পাওয়া যায় মিনিকেট মিনিকেট পাবেন আপনি ছত্রিশ টাকা হ্যাঁ বস্তা পাওয়া যায় তো সাড়ে সাতশো হ্যাঁ হ্যাঁ পাওয়া যায় মুসুর ডাল হচ্ছে আপনার একশো কুড়ি টাকা আপনি যদি বেশি নেন বা দশ কিলো নেন তাহলে কিছু একটা ডিসকাউন্ট করে দেবো পাঁচ কিলো নেন যদি পঞ্চাশ টাকা কম হবে ঠিক আছে হ্যাঁ লঙ্কা গুঁড়ো হবে তো লঙ্কা গুঁড়ো শ হচ্ছে তোমার পঁচিশ টাকা ঠিক আছে রিফাইনড অয়েল হ্যাঁ হবে কি ডিবায় নেবেন না ডিবায় হয় এগুলো কৌটোর মধ্যে ওটার দাম হচ্ছে তোমার সাড়ে তিনশো টাকা কয় ডিব্বা নেবে তিনটে ঠিক আছে তিনশো করে দেবে নশো ওই তো আলু থাকে আলু আলু পেঁয়াজ আর ভিন্ডি পাবেন আর কাঁচা লঙ্কা এইগুলো আছে আর আলু কুড়ি টাকা না যদি আপনি বেশি নেন সতেরো টাকা করে দেবো ও একটা বস্তা নেবেন পেঁয়াজ হচ্ছে কুড়ি টাকা

পেঁয়াজের বস্তা নিলে ওই আপনার পড়বে সাড়ে তিন হাজার টাকা মতো কয় বস্তা নেবে ও তাহলে তিন হাজার তিনশোর মধ্যে হয়ে যাবে হ্যাঁ গাজরটা হবে ক্যাপসিকামটা হবে না ওই পঁয়ত্রিশ টাকা ঠিক আছে বেশ করে দেবো লুজ নেবেন তো ওই জিরেটা পড়বে চব্বিশ টাকা শ ও ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওটা আসবে আপনার কালকে